আমি এবং আমার পরিবার সবসময় থেকেই ঘুরতে খুব পছন্দ করি তাই জন্য আমাদের ভারতের সব জায়গাই মোটামুটি ঘোরা তবে আমার সবসময় থেকে ইচ্ছা একবার হলেও আমি প্যারিস যাব পৃথিবীর ও সব জায়গার মধ্যে আমার ওই জায়গাটাই খুব পছন্দ প্যারিস আমরা সবাই জানি যে এক অন্যতম রোমাঞ্চকর জায়গা সেখানে অনেক রকম ঘোরার জায়গা আছে কিন্তু তার মধ্যেও সব থেকে বিখ্যাত আমার মনে হয় আইফেল টাওয়ার আমি ছোট থেকেই ছবিতে টি ভিতে পোস্টারে সবসময় আইফেল টাওয়ার দেখেছি আমার একদম ইচ্ছা যে একবার না একবার জীবনে আইফেল টাওয়ারে আমাকে গিয়ে ফোটো তুলতেই হবে আমার বরও ঘুরতে ভীষণ পছন্দ করে আমরা অনেক জায়গা ঘুরেছি কিন্তু এখনো প্যারিস যাওয়া হয়ে ওঠেনি প্যারিসে আইফেল টাওয়ারে গিয়ে ছবি তোলার খুবই ইচ্ছা আমার প্যারিসের আরও অন্যতম অনেক জায়গা আছে কিন্তু আইফেল টাওয়ার এক আলাদাই অনুভুতি দেয় ছবিতে দেখেছি আইফেল টাওয়ারে অনেকে অনেক ফোটো তোলে আমারও খুব ইচ্ছা আইফেল টাওয়ারে গিয়ে আমি ফোটো তুলব আমার একটা স্মৃতি হয়ে থাকবে সেটা প্যারিসের মানুষজন ওইখানের ভাষা এইগুলো আমি টি ভিতে মুভিতে দেখেছি তাই থেকেই আমার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায় কি জীবনে একবার না একবার আমাকে এখানে যেতেই হবে পৃথিবীর আরও অনেক জায়গা আছে কিন্তু আমার মনে হয় আমার জন্য প্যারিস এক অন্যতম অনুভুতি দেবে